না আমি শেয়ার বাজার সম্পর্কে একটুও সচেতন নই এবং শেয়ার বাজার যেমন চিটফান্ড বা রোজভ্যালি এইগুলো এইখানে টাকা রাখতে গেলে নিজ নিজ দায়িত্বে টাকা রাখতে হয় শেয়ার বাজারে যখন তখন ওঠা নামা করে টাকা নিয়ে এই যখন তখন টাকা উঠে যায় বা টাকার নিচে টাকার পরিমাণটা নিচে নেমে যায় সেইরকম যদি হয় তাহলে নিজের দায়িত্ব নিয়ে আমাকে টাকাটা রাখতে হবে এবং এই এই বাজার সম্পর্কে আমি মনে করি যে নিজ নিজ দায়িত্ব রাখার থেকে তাহলে আমি ঘরেই হয়তো রাখতে পারতাম টাকাটা শেয়ার বাজারে আমি টাকা ইনভেস্ট করতাম না বা রোজভ্যালির মতো চিটফান্ডে আমি ইনভেস্ট করতাম না আমার রোজভ্যালিতে টাকা ইনভেস্ট করতে গিয়ে রোজভ্যালি যখন উঠে যায় আমার তখন পনেরো লাখ টাকা ইনভেস্ট হয়ে যায় এবং আমার সেই টাকাটা পুরোপুরি জলে চলে যায় আমি সেখান থেকে টাকাটা আর পায় নি এবং এখন যে ঝুঁকিপূর্ণ আমি অবশ্যই মনে করি যে এইটি পুরোপুরি ঝুঁকিপূর্ণ কারণ এতে টাকা রাখলে যেহেতু আমি পাবো না সেখানে টাকা রেখে আমার কোনো লাভ নেই এবং আমি চাই অন্য লোকেরাও যেমন এই চিটফান্ড মিউচুয়াল ফান্ড বা রোজভ্যালির মতো কোনো কিছু শেয়ার বাজারে টাকা না রাখে এইগুলি যখন তখন উঠে যেতে পারে যখন তখন যদি শেয়ার বাজারে মার্কেট ডাউন হয় তাহলে ওরা উঠে চলে যেতে পারে সেখানে আপনার কিন্তু কিছু করার থাকবে না আপনি সেখানে টাকাটিও পাবে না সেই জন্য আমি মনে করি এইটি পুরোপুরি ঝুঁকি ঝুঁকিপূর্ণ এবং আমি এটার প্রতি একটুও অনেকটাই সচেতন আমি একটুও পছন্দ করি না